ভারতের স্বাস্থ্য ব্যবস্থা বৈচিত্র্যময় যা সরকারি এবং বেসরকারি প্রদানকারীদের মিশ্রণকে জুড়ে রয়েছে সরকার সাশ্রয়ী এবং সহজলভ্য সেবা প্রদানের জন্য সরকারি হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে উপরন্তু বেসরকারি স্বাস্থ্যব্যবস্থা পরিষেবাগুলিতে উল্লেখযোগ্যভাবে অবদান রাখে যা উন্নত হাসপাতাল পর্যন্ত বিভিন্ন সুবিধা প্রদান করে স্বাস্থ্যসেবা পরিকাঠামোর উন্নতি এবং পরিষেবাগুলিতে প্রসারিত করার প্রচেষ্টা সত্ত্বেও ভারত যথেষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন একটি প্রধান সমস্যা হল শহর ও গ্রামাঞ্চলের মধ্যে স্বাস্থ্যসেবা সংস্থানগুলির একটা অসম বন্টন যা গুণমানে পরিশ্রমের দিকে পরিচালিত করে জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশের স্বাস্থ্যসেবা ব্যয় করার জন্য আর্থিক উপায়ের অভাবের সাথে সামর্থ্য একটি উদ্বেগ রয়ে গেছে সংক্রামক রোগ মা ও শিশু স্বাস্থ্য এবং অসংক্রামক রোগগুলি ক্রমাগত চ্যালেঞ্জ করে দেশটি স্বাস্থ্যসেবা পেশাদারদের অভাবের সাথে ঝাঁপিয়ে পড়েছে ভারত সার্বজনীন স্বাস্থ্যসেবা দিকে এগিয়ে কাজ করে চলেছে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা তার জনসংখ্যার এবং মানসম্পন্ন স্বাস্ত্যসেবা নিশ্চিত করার জন্য এটি গুরত্বপূর্ণ হয়ে উঠেছে